আমার বাড়ির আশেপাশের এলাকাগুলিকে হাইজিনিক রাখার জন্য আমি যে ব্যবস্থা গ্রহণ করব যেমন বাড়ির আশেপাশে জল জমতে না দেওয়া কোনো নোংরা আবর্জনা না ফেলা সবসময়ের জন্যে ডিটারজেন্ট বা ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা বাড়ির আশপাশে দেওয়া বেশি করে গাছগাছালি লাগানোর জন্য বলব যে আমাদের অক্সিজেনটার দরকার বেশি গাছগাছালি লাগালে সেটা খুবই ভালো বাড়ির আশেপাশের লোকজনদেরকেও আমি বলব যে তারাও যেন বাড়ির আশেপাশে পরিষ্কার করে রাখে আগাছা জাতীয় ঘাসপালা যেন না জমতে দেয় পরিষ্কার পরিচ্ছন্ন করা জল জমতে না দেওয়া ছোটোখাটো কোনো পুকুর জাতীয় নালা জাতীয় জিনিসপত্র সেখানে যেন আবর্জনা না ফেলা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা